আমি পেশাগতভাবে সেলাইটাকে কোনোদিনও তুলে ধরিনি কিন্তু আমার যারা কাছের মানুষ তাদেরকে আমি কিছু কিছু জিনিস উপহার দিয়েছি যেমন রুমাল বাচ্চাদের ছোটো জামা যার মধ্যে ছোটো ছোটোভাবে ফুল তৈরি করা আছে সুতো দিয়ে সেই রকমের জিনিস টেবিল ক্লথ এই সমস্ত জিনিস আমি বানিয়েছি এবং অবশ্যই তারা সেটাকে খুশি মনে গ্রহণ করেছে এবং আমার কাজের নামই করেছেন